আমি সাধারণত আমার কোনো অসুখ অসুবিধা হলে আমি সাধারণত হসপিটালে যেয়েই ডাক্তার দেখাই আমি হসপিটালের চিকিৎসা এই কারণেই নিই কারণ এখানে আমার বিনামূল্যে অনেকটা চিকিৎসা হয়ে যায় তবে হ্যাঁ এটাও ঠিক যে অনেক বেশি বাড়াবাড়ি কিছু হয়ে গেলে তখন আমাদেরকে বাইরে যেতে হয় বাইরের হসপিটাল বা বেসরকারি নার্সিংহোমগুলোতে যেতে হয় তবে আমি নিজের বলি যে প্রাইভেট সেন্টারগুলোর থেকে আমাদের হসপিটালটা বেশি ভালো কারণ হসপিটালে টাকাটা না নিলেও চিকিৎসাটা ভালো হয় আবার যেখানে আমরা প্রাইভেট সেন্টারগুলোতে ডাক্তার দেখাতে যাই সেখানে কিন্তু টাকাটাও যেমন নেয় সেরকম কিন্তু ডাক্তারটাও ভালোই দেখে আর ওষুধগুলোও কিন্তু খুব দামি দামি দেয় সেই জন্য প্রাইভেট সেন্টারটা আমি খুব একটা পছন্দ করি না আর এক্ষেত্রে সরকারি স্কিম আমি এখন যেটা দেখেছি সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে বাড়ির বয়স্কদের জন্য কারণ তাদের যদি কোনো কিছু হয়ে যায় বয়সকালে তো তখন তারা মানে ওই স্বাস্থ্যসাথীর কার্ডটা দেখিয়ে বড় বড় হসপিটালের ডাক্তার দেখিয়ে দিতে পারবে তাতে তাদের কোনো মূল্য লাগবে না তা এইটিই আমি জানি এছাড়াও হয়তো আরো ছোটখাটো এখন নাকি বাচ্চা হলে তাদের একটা কার্ড দিচ্ছে তো তারা কিছু টাকা পাবে যাতে বাচ্চাটি বড় হতে সুবিধা হয় এরকম নাকি অনেক ছোটখাটো অনেক রকমেরই স্বাস্থ্য নিয়ে সরকারি স্কিম বেরিয়েছে কিন্তু আমার সেরকম অতগুলো মনে নেই তবে আমি যেটি পছন্দ করি বা আমি যেটি জানি আমি সেটিই বললাম নার্সিংহোমের সুবিধার সাথে সাথে অসুবিধা প্রচুরই থাকে আমি নার্সিংহোমটা কখনোই সুবিধা বলে মনে করি নাই কিন্তু অনেক মানুষই নার্সিংহোমে যায় নার্সিংহোমে ডাক্তার দেখায় তাদের নাকি নার্সিংহোম গেলেই ঠিক হয়ে যায় কিন্তু আমরা মনে করি নার্সিংহোমের থেকে হসপিটালে যদি তারা নিয়ে আসত তাহলে কিন্তু আরো বেশিভাবে তারা ভালো হতে পারত হ্যাঁ অনেকে মনে করে যে হসপিটালের ডাক্তার নাকি ঠিক করে দেখেনি তো সেইটা অবশ্যই সরকারের দোষ সরকার সেরকমভাবে হসপিটালগুলোকে পরিচালনা করতে পারছে না তাই হয়তো ডাক্তারগুলো সেইভাবে দেখতে পারছে না নার্সিংহোমগুলো বেসরকারি হওয়ার জন্য নার্সিংহোমে টাকা বেশি নেওয়ার জন্য সেখানে ভালো করে দেখছে তো এই জিনিসগুলো যদি একটু লক্ষ্য রাখা যেত তাহলে কিন্তু দুটোই সমানভিত্তিক হয়ে যেত